পশ্চিমবঙ্গে ভ্রমণ করার সময় পর্যটকরা বিভিন্ন জনপ্রিয় বিনোদনমূলক কার্যকলাপ করতে পারে যেমন ধরুন পাহাড়ি জায়গায় গেলে তারা ট্রেকিং করতে পারে তার পরে রক ক্লাইম্বিং করতে পারে তার পরে যদি তারা পা স সামুদ্রিক জায়গায় যায় তাহলে সেখানে গিয়ে তারা ওয়াটার বোট স্পিড বোট আরও বিভিন্ন ধরনের রাইড তারা উপভোগ করতে পারেন তাদের জলের বিভিন্ন রকমের এখন জলক্রীড়া শুরু করা হয়েছে বিভিন্ন রকমের ড্রাইভিং আছে স্কুটার ড্রাইভিং আছে এবং বিচেও বিভিন্ন ধরনের গাড়ি তারা চড়তে পারে এবং যদি অন্যান্য জায়গায় যায় ধরুন মুর্শিদাবাদের মতো জায়গায় বা এরকম হিস্টোরিকাল প্লেসে গেলে তারা সেখানে ঘোড়ার গাড়ি চড়তে পারে এবং পাহাড়ি জায়গায় তারা টয় ট্রেন এ যাত্রা উপভোগ করতে পারে এবং যদি নদী সংলগ্ন কোনো জায়গায় যায় তাহলে সেখানে নদীতে রাফটিং অথবা বোটে করে তারা ঘুরতে পারে তো বিভিন্ন ধরনের বিনোদনমূলক কার্যকলাপ অথবা অ্যাডভেঞ্চার স্পোর্টস তারা পশ্চিমবঙ্গে ভ্রমণ করতে এসে উপভোগ করতে পারেন